আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিলো যখন আমি কাউকে তাদের নিজস্ব বাগান করতে সাহায্য করেছিলাম আমি তাদের যে টিপসগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে আমি যেহতু নিজের আমার একটা বাগান রয়েছে আমি বাগান তৈরি করেছি আমার বাগানে আমি যে টিপসগুলো মেনে চলি সেগুলিই আমি তাদেরকে দিয়েছিলাম যেমন ধরুন যখন হচ্ছে যখন বাগানটা তৈরি করা হবে বাগানের চারপাশটা কিন্তু ঘেরা খুবই জরুরি মানে বেড়া দেওয়াটা খুবই জরুরি না হলে বাইরের যে পশু যেমন গরু ছাগল এগুলো এরা ঢুকলে বাগানটা নষ্ট হয়ে যাবে মুরগী পোষে অনেকে মুরগি ঢুকলেও বাগানটা নষ্ট হয়ে যাবে যদি ফুল বাগান সবজি বাগান হয়ে থাকে সেই কারণে আমি প্রথমেই তাদেরকে টিপস দিয়েছিলাম যে যেখানেই তারা আর কি বাগানটা তৈরি করছে চারিদিক যেন ভালো করে বেড়া দিয়ে নেয় তার পরবর্তী টিপস হচ্ছে মাটিটা ভালো করে খুঁড়ে তারপরে মাটিকে ভালোভাবে জল দিয়ে মাটিটা ভেজ ভিজা ভেজা করিয়ে তারপরেই সেখানে বীজ বুনে তারপরে যদি তারা সবজি চাষ করে মানে সবজির বাগান করে তাহলে সবজি না হলে ফুলের বাগান করে যেমন আর কি নার্সারি থেকে বলা হয় আমি যেগুলো যে মানে সাধারণত করে থাকি সেগুলোই আমি বলেছিলাম তারপরে যেমন গ্রীষ্মকালে দুই থেকে তিনবার জল দিতে হবে গাছে গাছের পাতায় এবং শীতকালেও দুই থেকে তিনবার দিতে হবে কিন্তু বর্ষাকালে যেহতু সারা দিন বৃষ্টি হতেই থাকে তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকে দিনে একবার গাছে জল দিতে তো এরকম সাধারণ ছোটো খাটো কিছু টিপস তারপরে গাছে যে সারগুলি ব্যবহার করলে গাছ ভালো হয় সেই ধরনের ছোটোখাটো টিপস আমি তাদেরকে দিয়েছিলাম